টিভি এবং ইন্টারনেট অবসরপ্রাপ্ত এবং বয়স্কদের জন্য অনেক উপকারী হয়েছে কারণ টিভিতে নানা রকম প্রোগ্রাম দেখানো হয় যেখান থেকে অনেক কিছু শেখা যায় যেমন দিদি নাম্বার ওয়ান হয় সেখানে নানা রকম দিদিরা আসেন তাদের কীভাবে উন্নতি করেছে বা তাদের কষ্টটা কোথায় সেগুলো নিয়ে শেয়ার করেন সেগুলো দেখে আমরা অনেকেই অনেক কিছু শিখি বা আমাদের টাইম পাসও হয়ে যায় তারপর সারেগামাপা হয় সেখানে অনেক নতুন নতুন ছেলে মেয়েরা গান গায় তাদে যারা গান শুনতে ভালোবাসেন তাদের জন্য এই অনুষ্ঠানটা খুবই উপকার তারা ভালোবাসে দেখতে নানা রকম গান শুনতে পারে তারপর দাদাগিরি দাদাগিরিতে নানা রকম কোয়েশ্চেন করা হয় যেখানে সেই কোয়েশ্চেনগুলো আমরা অনেকেই অনেক কিছু উত্তর জানি না সেখান থেকে আমরা উত্তরগুলো জানতে পারি আর ইন্টারনেটের মাধ্যমেও অবসরপ্রাপ্ত মানুষরা বা বয়স্ক মানুষরা খবর দেখেন অনেকে খেলা দেখেন এভাবে তারা তাদের টাইম পাস করে রান্নার ইউটিউবের রান্না দেখে রান্না করার বাড়িতে চেষ্টা করে এবং ভালো ভালো অনেক কিছু জিনিস তারা শেখে